আমরা ভালো মানের জাত শনাক্ত করতে গেলে সুস্থ প্রাণীর কিছু লক্ষণ ফলো করতে হবে যেমন ভালো প্রাণী যেমন গরু মুরগী হাঁস বা পোলট্রি এদের কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এরা সুস্থ আছে এ জন্য আমি কারোর পরামশ্য নিয়েছি বা নিই প্রাণী বন্ধুরা দেখলে প্রাণী বন্ধুর কাছে পরামর্শ নিয়েছি কারণ প্রাণী বন্ধুরা দেখলে তারা বুঝতে পারে যে কোন প্রাণীটা সুস্থ আমি একটা গরু কিনেছিলাম তো সেটি আমার মনে হয়েছিলো সুস্থ তবু আমি একজন প্রাণী দপ্তরের প্রাণী বন্ধুর কাস থেকে সুপরামর্শ নিয়ে গরুটা নিয়েছিলাম কারণ সে সুস্থ না অসুস্থ সে তার চেহারা দেখে চল চলন দেখে সে বলে দিতে পারে যে সে সুস্থ